অনেক দিন হল আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি পেমেন্টটা পাওয়ার আশায় কাজটা কমপ্লিট করেছি কিন্তু পেমেন্টটা আজকে ডেটের পর ডেট পেরিয়ে যাচ্ছে পেমেন্টটা পাচ্ছি না জানি না আর কি করতে হবে আমি যে দিনে অর্ডার করেছিলাম তারপর পেমেন্টের ডেট ক্রমশ পেরিয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই আমি পেমেন্টটা পাচ্ছি না আমি এর ওর সঙ্গে যোগাযোগ করছি কিন্তু পেমেন্টটা কীভাবে পাব তা বুঝে উঠতে পারছি না কার সঙ্গে যোগাযোগ করতে হবে সেটাও বুঝতে পারছি না যিনি পেমেন্ট গেটওয়ে রয়েছেন ওনার সঙ্গে যোগাযোগ করে আমার অনুরোধ উনি যেন আমার পেমেন্টটা ক্লিয়ার করে দেন জানি না পেমেন্টটা কেন পাচ্ছি না কাজ করেছি পেমেন্টের আশায় কিন্তু পেমেন্ট পাচ্ছি না